খেলা মানুষের জীবনের উপর প্রভাব ফেলে খেলা মানুষের জীবনের একটি প্রধান অঙ্গ মানুষের বিভিন্ন বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের খেলা খেলে যেমন ক্রিকেট ফুটবল সাঁতার ব্যায়াম

ক্রিকেট খেলা খেলার জন্য অনেক মানুষ বাইরে যায় এবং বাইরের মানুষের সাথে পরিচয় হয় বা বাইরে অনেক দেশ ঘোরা যায় এবং হচ্ছে ফুটবল খেলাও একইভাবে মানুষ বাইরে যায় খেলতে এবং অনেক মানুষের সাথে পরিচয় হয় মানুষের সাথে আলাপ পরিচয় হয় এবং ফুটবল বা ক্রিকেট আমাদের গ্রামেও হচ্ছে খেলা হয় ক্লাব থেকে থেকে ক্রিকেট খেলার ব্যবস্থা করা হয় অনেক প্রাইজ দেওয়া হয় সাঁতার কাটাও জীবনের একটি অঙ্গ সাঁতার কেটে মানুষ অনেক দূর এগিয়ে গেছে বা অনেক